হ্যাঁ আমি রায়গঞ্জ কোর্টে বসি না পঞ্চাশ হাজার ওই মোটামোটি সকাল ওই দশটার দিকে আসুন

না এবার কম সম হয় নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসবেন হয়ে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ